হ্যালো হ্যাঁ বলছি যে আমি তো আপনাকে মানে পিক আপ করবো তো কোথা থেকে তুলবো আপনাকে আপনি অ্যাড্রেসটা তো একটু বলুন

আচ্ছা কোথা থেকে কি আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে কোথা থেকে যে নেবো আমি আচ্ছা ঠিক আছে দেখছি আমি আপনাকে তুলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি যতো তাড়াতাড়ি পারছি আপনাকে নিচ্ছি তুলে লোকেশানটা আমি বুঝতে পারছি না তো ওই জন্য অসুবিধাটা হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না কোথা থেকে কোথায় যাবো আমি সেটা বুঝে উঠতে পারছি না